হ্যাঁ আমি পথম পথম তো আঁকার জন্য তো ক্লাস নিয়েইছি ক্লাস স্কুলেও ক্লাস নিয়েছি এবং বাড়িতেও আমাকে আঁকাতে একজন শিক্ষক আসতেন কারণ আঁকা আমাকে তো খুব ভালোই লাগে আর আঁকার শুরুতে আমার অভিজ্ঞতা খানিকটা ছিল না তবে আঁকতে আঁকতে অভিজ্ঞতা চলে আসে কারণ আমার শিক্ষক আমাকে পরামর্শ দেয় যে প্রথমে কিছু সহজ কিছু আঁকো এবং হালকা কালি ব্যবহার করে আঁকো ও এর ফলে আমি তার পরামর্শ অনুযায়ী কোনও হালকা পশু বা কোনও গাছ বা কোনও ফল আঁকতে শুরু করি ই হালকা কোনও কালি বা লেড দিয়ে এ যাতে সেটা আবার ঠিক করা যায় এরপরে ধীরে ধীরে আমি রঙ পেন্সিলের ব্যবহার করি এবং যখন আমার আঁকার দক্ষতা খুব ভালোভাবে হতে থাকে এরপর তো আমি খুব জটিল থেকে জটিলতর জিনিসও আমি এখন আঁকতে পেরে গেছি এর ফলে মানে আঁকতে আঁকতে এ আমার ছবি এখন মানে এতটাই মানে আঁকার দক্ষতা বেড়ে গেছে যে আমার ছবি একটা যে কোনও ছবি যেন দেখলে মনে হয় যেমন সেটা কোনও জীবন্ত রূপ পেয়ে গেছে